আমরা পাঁচজন বন্ধু মিলে হটাৎ করে বেড়িয়ে পড়েছিলাম একটা জঙ্গলে ঘুরতে তো সেখানেই আমাদেরকে থাকতে হবে খেতে হবে বা ঘুরতেও হবে তো মনের মধ্যে একটা আনন্দও ছিলো তার সঙ্গে যেন কোথাও একটা ভয় ছিলো যে কী হবে জঙ্গলে তো অনেক রকম জন্তু জানোয়ার থাকে তো তারা যদি চলে আসে আমাদের যদি কোনো বিপদ হয়ে যায় তো মনের মধ্যে ভয় ছিলো কিন্তু মনে একটা আনন্দও ছিলো তার সঙ্গে সাহস ছিলো তো আমার বন্ধুদেরকে নিয়ে আমরা একটা প্ল্যান করলাম যে আমরা রাত্রেবেলা আগুন জ্বালাবো আর ওখানে ত্রিপলও নিয়ে গেছিলাম ত্রিপলগুলো খুব সুন্দর করে আমরা খাটিয়েছিলাম ঘরের মতো করে যাতে সেখানে কেউ যেন না আসতে পারে আর সামনে অনেক কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দিতাম যাতে রাত্রেবেলা ভয়ে হাতি টাতি যেন না কেউ আসতে পারে কারণ আগুন দেখলে তো হাতি খুব ভয় পায় বা জন্তু জানোয়াররাও যেন না আসে তো আমরা সেখানেই কাঠ দিয়ে রান্না করেছিলাম রান্না করেছিলাম ভাত মাংসর ঝোল আর চাটনি কারণ আমরা সঙ্গেই নিয়ে গেছিলাম আর মাংস বলতে আমরা ওখানেই দেখেছিলাম একটা মুরগী পেরিয়ে যাচ্ছে তো মুরগীটাকে ধরেছিলাম ধরে তাকে মেরে তার সব মাংসগুলো বার করে আমরা মাংস করেছিলাম মাংসর ঝোল আর চাটনি ওখানে আমরা চাটনি মানে ওখানে একটা গাছ ছিলো আমের গাছ সেই আমের গাছ থেকে আম নিয়ে আমরা চাটনিও বানিয়েছিলাম কারণ আমরা সঙ্গে সবজি টবজি কোনো নিয়ে আসি নি তো এইরকমভাবে আমরা রান্না করেছিলাম আর রাত্রিবেলা শোবার আগে গোটা চারিদিকে কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিলাম আর আমাদের ঘরটা ওই তাঁবুটা যেটা খাটানো হয়েছিলো সেটা যেন ঘরের মতোই লাগছিলো আর পাহাড় ছিলো জঙ্গলের মধ্যে পাহাড় দেখা যাচ্ছিলো দূর থেকে পাহাড় সে পাহাড়গুলো মাঝখান দেখে সূর্য দেখা যেতো সেই সূর্যের রশ্মিটা গোটা চারিদিকে জঙ্গলের মধ্যে পড়তো দিয়ে জঙ্গলটা যেন আলোয় আলোকিত হয়ে পড়তো এবার আমরা সেই সূর্যাস্তটাও আমরা দেখেছিলাম সূর্যাস্ত দেখতে খুব ভালো লাগে আমরা ভাবতে পারি নি জঙ্গলে আমরা এতো সুন্দরভাবে থাকবো এটা একটা আমাদের বিরাট অভিজ্ঞতা ছিলো যেটা কখনো কেউ সেটা মানে ভাবতেই পারে নি কারণ জঙ্গলে থাকতে গেলে অনেক সাহসের দরকার এই সাহসটা কিন্তু আমাদের ছিলো তাই আমরা জঙ্গলে আমরা থাকতে পেরেছিলাম এইভাবে আমরা জঙ্গল আমরা ঘুরেছিলাম